আমার সবচেয়ে পছন্দের জায়গা হল দীঘা দীঘা তারপর হচ্ছে

দীঘাতে গিয়ে তো আমরা খুব মজা করেছি দীঘা আমার ভালো লাগে ভাল লাগে কারণ দীঘাতে দীঘায় আমা আমার সমুদ্র সব থেকে ভালো লাগে দীঘায় সমুদ্রের ঢেউ ঢেউ দেখতে আমার খুব ভালো লাগে আর মায়াপুর নব মায়াপুরে তো হচ্ছে মায়াপুরে সবথেকে ভালো লাগে আমাকে ইস্কন এই ইস্কনের ভেতর ভেতরটা খুব সুন্দর আর ওদের ইস্কনের হচ্ছে ঠাকুরগুলো আমার খুব ভালো লাগে ওদের আ ওদের হচ্ছে ঠাকুরদের ঠাকুরদের ঠাকুরদের পুজো করার নিয়ম আচার আচার সব ওইগুলো আমার খুব ভালো লাগে এই ইস্কনের ইস্কনের ভিতর ভিতরটাও খুব সুন্দর যাতে আ তাই আমার ওখানেও খুব ভালো লাগে আর দীঘাতে তো দীঘাতে তো দীঘার সমুদ্র সমুদ্রে চান করতে ভালো লাগে ঘুর দীঘাতে আমার ঘুরতে ভাল লাগে নানান রকম জিনিস জিনিস কিনতে ভালো লাগে দীঘার দীঘায় অনেক অনেক জিনিস পাওয়া অনেক অনেক জিনিস পাওয়া যায় যেগুলো খুব সুন্দর দেখতে যেমন দেখায় ঝিনুকের আয়না আ চিরুনি চিরুনি ঝিনুকের ব্রেসলেট ইত্যাদি অনেক কিছুই আমার খুব ভালো লাগে ইত্যাদি ভালো লাগে এবং অনেক অনেক দীঘা সবথেকে ভা ঘুরতে আমার সবথেকে ভালো লাগে